হ্যাঁ হ্যাঁ বলছি আমার একটা ওখানে আপনাদের ইয়েতে বুক ছিল তো চেক ইন করার জ করতে চাই তো এখন কি চেক ইন করতে পারব দেখুন আপনি কিছুক্ষণ আগেই বুক করেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো চেক ইন করতে চাই এখন কি চেক ইন করতে পারব আর রুম টুম সব ঠিকঠাক করে রাখা আছে তো তো রুমটা কি আমার কোনতে পড়ছে ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোরেতে আচ্ছা থার্ড ফ্লোরে পড়েছে তো সব ক্লিন করা আছে আচ্ছা ওর সাথে আদার্স বেনিফিট মানে কী কী পাচ্ছি আমি মানে কোন কোন ইয়েগুলো আমাকে দেওয়া হচ্ছে

না দেখুন সে হোটেল বুক করলে তো সে তো অনেক কিছুই তার বেনিফিটস থাকে সে তো হোটেলের উপর ডিপেন্ড করছে তো আপনারা কী কী দিতে পারবেন যে সবটাই তো আর আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন না না আমি ওই জন্য তো জিজ্ঞাস করলাম যে আপনাদেরকে আমাদেরকে মানে কী কী ফিচার্স দেওয়া হচ্ছে যেমন ধরুন হোটেলে যে বাথরুমেতে ফ্রেশ টাওয়েল সোপ এইগুলোর ব্যবস্তা আছে কিনা বা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কিনা এই যে আপনাদের যে বেনিফিটগুলো থাকে আচ্ছা আর সাথে আমার খাবারের জন্য কী কী আছে মানে খাবার কি ওর সাথেই পেয়ে যাবো না ওর জন্য আমাকে বাইরে যেতে হবে আচ্ছা মানে হোটেলে আপনাদের খাওয়ার ব্যবস্থা সবকিছু আছে স্ন্যাক্স থেকে লাঞ্চ সবকিছু পাওয়া যাবে তো আচ্ছা তো আর আপনাদের চেক ইন করার পর কতক্ষণের মধ্যে চেক আউট করতে হয় মানে টাইম লিমিট কতটা টোয়েন্টি ফোর আওয়ার তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনি চেক ইন করতে চাই আমার রুমটা একটু খুলে দেওয়ার ব্যবস্থা করো